কোন জিনিসের প্রতি ভালোবাসা চেষ্টা এবং পরিশ্রম থাকলে কোন কাজে যেভাবে অসম্ভব নয় সেভাবে আমার লেখালেখিটাকেও আমি ভালোবাসি এবং চেষ্টা করি তাই আমি জানি একদিন আমিও হয়তো খুব ভালোভাবে কোন কিছু লিখতে পারবো সাধারণত আমি ছোটো ছোটো কবিতা লিখতে ভালবাসি আর বিভিন্ন যে কবিরা রয়েছেন তাদের কবিতা দেখি এবং তারা যেভাবে মনের ভাবটা খুব সুন্দর বাক্য চয়নের মধ্য দিয়ে প্রকাশ করেন আমি হয়তো এতটাও পারি না কিন্তু চেষ্টা করি আর আমার লেখার সময় বলতে যখনই মন চায় বা আমার পরিবেশটা ভালো লাগছে বা যখন ইচ্ছে করে আর কি তো তখনই লিখি সাধারণত আমি রাতের দিকেই লিখি আর আমার আরামদায়ক জায়গা বলতে আমি আমার পড়ার টেবিলেই লিখি আমার পড়ার টেবিলের সামনে যে জানলাটা রয়েছে সে জানলা দিয়ে আশপাশে যে পরিবেশটা দেখতে পাই খুব ভালো লাগে আর রাত্রের আকাশটা আরোই সুন্দর লাগে তো তখনই লেখার চেষ্টা করি আর অনেক ছোটো ছোটো কয়েকটা কবিতা লিখেছি যেগুলো নিজের থেকেও যখন অন্য কেউ বলে যে খুব ভালো লেগেছে তো তখন খুবই ভালো লাগে তো এইভাবেই আমি চাই যে আমার লেখালিখিটাকে আমি আমার একটা শখ বা পেশা হিসেবে পরবর্তী জীবনে সেটা নিয়েই চলতে চাই